দু হাজার একুশ সালে করোনা পরবর্তী সময় আম্ফানে অধ্যুষিত আম্ফানে বিপর্যয়ে কবলে পড়া সুন্দরবনের একটি গ্রামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের হয়ে যাওয়ার সুযোগ আমার হয়েছিলো এ ক্ষেত্রে শুধুমাত্র এখানকার ভ্রমণ আমার উদ্দেশ্য ছিলো না উদ্দেশ্য ছিলো তাদের ভিটেমাটি হারিয়ে যাওয়া সেই মানুষগুলোর সাথে নিজেকে জড়িয়ে একটি মানবিক আবেদনে আবদ্ধ করা এবং সর্বোপরি সে যে স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে গেছিলাম সেই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বস্ত্র বিতরণ খাতা বই বিতরণ থেকে শুরু করে তাদের সাথে দু তিন দিন রান্না বান্না করে খাওয়া এবং তাদের মধ্যে যে সংকট চলছিলো সে সংকট মোকাবিলায় এক পদক্ষেপ নাওয়ার জন্য আমার এই ট্রিপ করা হয়েছিলো